আমার সর্বপ্রথম একটা ফোন ছিলো ভিভোর ভিভোর ওয়াই ফিফটি থ্রি মডেলের এই ফোনটি আমি প্রায় দু হাজার ষোলো সালে কিনেছিলাম তখন আমি এটি বারো হাজার টাকা দিয়ে কিনেছিলাম এবং তারপর থেকে আমি আরও দুটি ফোন ব্যবহার করেছি এবং আমি দেখলাম আমার প্রথমের যে ভিভো ফোনটি ছিলো তার পর স্মার্ট ফোনের প্রযুক্তি প্রচুরভাবে উন্নতি হয়েছে এবং আমি দেখলাম আমার আগের ভিভো ফোনটিতে কোনো গেমিং গেমিংয়ে ছিলো না গেমিং মুড ছিলো না কিন্তু তারপরে আমি যখন ফোন কিনলাম দেখলাম তাতে গেমিং মুড দেওয়া রয়েছে এতে গেম খেললে ফোনের সেরকম বেশি ক্ষতি হতো না এবং আগের ফোনটি আমি বারো হাজার টাকা দিয়ে দুই জিবি র্যাম এবং ষোলো জিবি র্যামের ষো টু জিবি র্যাম এবং ষোলো জিবি রমের পেয়েছিলাম কিন্তু আমি চার বছর পরে ওই একই টাকা দিয়ে আমি অন্য কম্পানিরই ফোন নিয়েছিলাম যেখানে আমি ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রম পেয়েছিলাম সেখানে প্রযুক্তি অনেকটা পরিবর্তন ঘটেছে এবং আগের ফোনের ক্যামেরা কোয়ালিটি অনেক খারাপ ছিলো কিন্তু তারপরে আমি যে ফোনটা কিনেছিলাম দেখলাম তাতে ক্যামেরা অনেক সুন্দর এবং ভালো সেইখানেও অনেক পরিবর্তিত হয়েছিলো এবং তার পরবর্তী ফোনগুলিতে আমি গুগুলের ভয়েস অ্যাসিসট্যান্ট পেয়েছিলাম যেটি আমার আগের ফোনে ছিলো না আরও অনেক রকম প্রযুক্তির পরিবর্তিত হয়েছিলো যেইগুলি আমার আগের ফোনে কোনোটিই ছিলো না